দুই দুই দুহাজার চৌদ্দো তিন পাঁচ দুহাজার কুড়ি পাঁচ পাঁচ দুহাজার বাইশ চার তিন দুহাজার একুশ ছয় ছয় দুহাজার আঠারো